পশ্চিম বর্ধমান হল কৃষি প্রধান দেশ পশ্চিম বর্ধমান জেলার প্রধান কৃষি উৎপন্ন হল ধান গম সর্ষে ডাল তিল সবজি এখানে চাষের পদ্ধতি অনেক উন্নত এখন আগে হাতে বীজ পোঁতা হতো আর এখন মেশিনের দ্বারা বীচ পোঁতা হয় এখন ট্রাক্টর দিয়ে সেচ দেওয়া হয় তারপর মেশিন চালিয়ে বীজগুলিকে ঠিক জায়গায় রোপণ করা হয় পশ্চিম বর্ধমান জেলার পশু সম্পদগুলি হল গরু মোষ ছাগল মুরগি হাঁস পোলট্রি ফার্ম এখান এখান থেকে আমাদের দুধ ডিম মাংস পাওয়া যায় এখানে শীতকালে গম চাষ করা হয় বিভিন্ন রকমের সবজি উৎ উৎপাদন করা হয় যেমন আলু পেঁয়াজ টম্যাটো ঝিঙ্গে সরস ঝিঙ্গে সর্ষে তিল উৎপান তিল উৎপাদন পশ্চিম বর্ধমানের প্রচুর প্রচুর করা হয়